হ্যালো হ্যাঁ ও ভালো তুমি ঠিক আছে কবে

ঠিক আছে তাহলে ভালোই হবে আমিও ভাবছিলাম যাবো যাবো ভালোই হয়েছে তু ফোন করে দিলি ভালোই হয়েছে তাহলে একসঙ্গেই যাবো আচ্ছা বললাম আরও কেউ যাবে নাকি হ্যাঁ হ্যাঁ ভালো বলছিস তাহলে একসঙ্গেই যাবো সবাই তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো কথা বলে অনেক দিন পরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ